আমি যে ডাভ সাবানটি ব্যবহার করি এটি খুবই খারাপ কারণ এটি ত্বকের খুবই সমস্যা করে এতে ক্ষারের পরিমাণ খুবই বেশি এবং জলে খুব সহজেই ক্ষয়ে যায় ফলে বেশিদিন সাবানটি ব্যবহারযোগ্য হয়ে ওঠে না এবং এর খারাপ দিকগুলি খুব বেশি